হ্যালো হ্যাঁ আপনি কি মুসকানের মা বলছেন আমি মুসকানের স্কুল থেকে ইংরেজির শিক্ষক বলছিলাম হ্যাঁ বলছিলাম যে এই বছর এই দশ দিন পর একটা পিকনিকের আয়োজন করা হয়েছে তো এই বিষয়ে কি মুসকান কিছু জানিয়েছে বাড়িতে আচ্ছা ওদেরকে কালকেই জানানো হয়েছিল আমরা এই বছরে পিকনিক করছি সবাই মিলে তো করছি তার সাথে আমরা ভেবেছি এই বছরে অভিভাবকদেরও নিয়ে যাব তা আপনি কি যাবেন আচ্ছা পিকনিকটা আমরা এইবারে ভেবেছি শান্তিনিকেতনে করব যেহেতু ওটা একটা ঐতিহাসিক জায়গা তো ওদেরকে ওই হিসাবে ঘুরিয়েও নেওয়া হবে আর পিকনিকও করা হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ সে তো অবশ্য হ্যাঁ হ্যাঁ সেই তো হ্যাঁ এমনি ছাত্রছাত্রীদের জন্য আমরা পাঁচশো টাকা করে চাঁদা রেখেছি আর গার্জেনদের জন্য আটশো টাকা করে হ্যাঁ যার জন্য যেহেতু অভিভাবকরাও যাচ্ছেন তো অনেকজনই হবেন এই জন্য আমরা এবার বাসের ব্যবস্থা করেছি একদম ডিলাক্স বাস থাকবে কোনো প্রবলেম হবে না সকালে ধরুন আমরা এখান থেকে সাতটার দিকে বেরোব আর ফিরে যাব পাঁচটার মধ্যে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি তাই ফিরে যাব তাড়াতাড়ি আচ্ছা তাহলে আপনি যাবেন তো হ্যাঁ আর বলছি আপনি একাই যাবেন না ওনার বাবাও যাবেন গেলে দুজনেই যাবেন ঠিক আছে তাহলে তো আর তো ধরুন দশ দিন পর তো আগে থেকে সব জানাতে হবে এইজন্য আমরা কনফার্ম একবারে করে নিচ্ছি আর আপনি একটু যদি ইয়েটা ফিজটাও জমা দিয়ে যান তাহলে ভালো হয় কবে দিয়ে যাবেন হ্যাঁ কালকে ওই স্কুল টাইমে এসে আপনি দিয়ে যাবেন হ্যাঁ স্কুলের পরে আসবেন না স্কুল টাইমে এসে দিয়ে যাবেন ঠিক আছে ঠিক আছে হ্যাঁ না আপনি স্কুলে এসে অ্যাকাউন্টেও জমা করে দিয়ে যেতে পারেন বা আমার সাথেও যোগাযোগ করতে পারেন কোনো অসুবিধা নেই অ্যাকাউন্টসে জমা করে দেবেন ওটা বেশি সুবিধা ঠিক আছে ঠিক আছে রাখলাম ম্যাম তাহলে